শৈশবকালে আমি বেশি খেলতাম মার্বেল ও হাডুডু খেলাগুলো ছিলো খুব মজার একটি মার্বেল দিয়ে অন্যের মার্বেলকে ঠুকে দিলেই মার্বেল জিততে পারতাম কখনো জিতলে দুটো করে আবার কখনো তিনটে করে এইভাবে অনেক মার্বেল জিতেছিলাম বা জিততে পারতাম হাডুডুও আমার খুব প্রিয় খেলা ছিলো দুটি দলের মাঝে একটা লম্বা দাগ টানা থাকতো সেই দাগে পা দিয়ে হাডুডু বলে ডাক নিয়ে কাউকে ছুঁয়ে দিলেই সে মোর হয়ে যেতো তখন সে দল থেকে বাতিল হয়ে যেতো এই ছিলো খেলার নিয়ম আবার কখনো যে ডাক নিয়ে যেতো তাকে পাশ থেকে ছুটে এসে আঁকড়ে ধরে নিতো তার ফলে তার ডাক ছাড়া হয়ে যেতো এইভাবে সেও মোর হয়ে যেতো খুব মজা লাগতো